হ্যাঁ আমি একটি বই পড়েছিলাম ক্লাস নাইনে যে বইটি আমাকে খুব কাঁদিয়েছিল সেই দুঃখের কারণটি ছিল ও সেই বইয়ের চরিত্রে ছিল একটি বাচ্চা মেয়ে যে তার মায়ের জন্য সে যে তার পরিবারে কেউ ছিল না তার মা আর সেই বাচ্চা মেয়েটি ছিল সেই বাচ্চা মেয়েটি তার মায়ের খুব শরীর খারাপ ছিল তার মায়ের এর পথ্যের জন্য বা ওষুধের জন্য সে মেয়েটি খুবই পরিশ্রম করে পো টাকা রোজগার করত একদিন কী করেছিল যে সে বাগানে ফুল তুলে এ মালা গেঁথে বাজারে বিক্রি করতে গিয়েছিল তো সেই দিন খুবই জল ঝড়ের রাত ছিল সেই দিন বাজারে কেউ আসেনি তবু সে বাজারে গিয়ে বসেছিল দুটো মালা নিয়ে যে যাতে ওই মালাগুলো কেউ কিনবে এবং সেটা থেকে সে টাকা উপার্জন করবে এবং সেই টাকা দিয়ে তার মায়ের জন্য সে পথ্য কিনে নিয়ে যাবে তারপর সেটা খেয়ে তার মা খুব সুস্থ হয়ে উঠবে সেই জন্য সেই মেয়েটি খুবই কষ্ট করেছিল এই দ এই কাহিনিটি আমাকে খুবই দুঃখিত করে তুলেছিল এই গল্পের এই কাহিনিটি খুব দুঃখের ছিল